আমার বইটা পড়তে সময় লাগে দুই থেকে তিন দিন আর আমি রোজ পড়ি অল্প অল্প করে ওই এক দেড় ঘন্টা রোজ বই নিয়ে পড়ি আর আমার কোনো মাসিক এ লাগে না আমার প্রত্যেক এতে আমি যখন আমি টাইম পাই পড়ি বইটা অল্প অল্প করে রোজই কাজ টাজ সেরে আমার যখনই কাজ হয়ে যায় তখন আমার কাজটা সেরে তখন আমি বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়ি আমার পড়তে খুব ভালো লাগে তাই আমি বই পড়ি